বাংলা ভাষার আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য যা আমার কাছে আকর্ষণীয় মনে হয় আমাদের মাতৃভাষা বাংলা সেক্ষেত্রে আমাদের বাংলা ভাষায় কথা বলতে কোনো দ্বিধা বোধ হয় না বা কোনো লজ্জা বোধ হয় না তো এক্ষেত্রে আমার মনে হয় যে যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে বাংলা ভাষায় যে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি ই এই সবগুলো যে গান হয় তো এই গানগুলো লোকসঙ্গীত বাউল গান কীর্তন গান তো এই গানগুলো মানুষকে আকর্ষিত করে তোলে তো কীর্তন কীর্তনও প্রত্যেক মানুষেরই মন ছুঁয়ে দেয় এবং রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি ইয়ে লোকসঙ্গীত বাউল গান কীর্তন গান এই গানগুলো সবারই খুব ভালো লাগে তো এক্ষেত্রে আমার মনে হয় বাংলা ভাষা মানুষের কাছে এই দিক থেকে আকর্ষণীয় হয়ে উঠেছে সবার জীবনে এর গুরুত্ব খুবই প্রয়োজন সবাই কীর্তন শুনতে ভালোবাসে সবাই বাউল গান শুনতে ভালোবাসে এবং সবাই রবীন্দ্রসঙ্গীতও শুনতে ভালোবাসে এ সব কিছুটা এই এর জন্য আমাদের বাংলা ভাষাটা আকর্ষণীয় হয়ে আছে